হ্যাঁ আপনি কি কথা ও কাহিনী বইয়ের দোকান থেকে বলছেন বলছি আমার কিছু বই লাগবে তো তার জন্য আমি এখানে অন্য দোকানগুলোতে খুঁজেছি পাই নি তো ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি এর আগেও আপনাদের দোকান থেকে আমি বই নিয়েছি তো বলছি যে আপনাদের ওখানে যে বইগুলো আমি অর্ডার দেবো আজ তো প্রায় দু তারিখ হয়ে গেলো আমার পাঁচ তারিখের একটু আগে লাগবে টিচার্স ডের জন্য আমার ম্যাডামকে দেবো পাঁচ তারিখ সকালে দিলেও হবে তো সন্ধেবেলা প্রোগ্রামটা আচ্ছা পথের পাঁচালী আর রবীন্দ্রনাথের মুক্তধারা মোট চার হ্যাঁ আর হলো রবীন্দ্রনাথের শেষের কবিতা আর সোনার তরী হুম এই চারটে বই লাগবে আচ্ছা

না কথা কাহিনী কথা কাহিনী নয় সোনার তরী আর পথের পাঁচালী আচ্ছা আচ্ছা

মানে মুক্তধারা মানে মুক্তধারাটা বলছেন আর ওই শেষের কবিটা তাই তো এই দুটো তাই তো মানে পথের পাঁচালী আর ওইদিকে তোমার আপনার ওই সোনার তরী তাই তো

আমাদের এটা হলো রাঘবপুর রাঘপুর মানে ওই মেগা সিটি আছে রাঘবপুর মেগা সিটি একদম ওখানেই ও দক্ষিণ জগদ্দল

আর পিন কোডটা হলো সাত লক্ষ্য একশো একান্ন আর বলছি হ্যাঁ বলছি যে শুনুন না যদি ওই আগে থেকে কি কিছু টাকা অ্যাডভ্যান্স করতে হবে বইগুলোর জন্য আর ও ডেলিভারির জন্য কোনো চার্জ লাগবে না ও আর মানে বলছি যে মানে পাঁচ তারিখে পেয়ে যাবো তো মানে আ সন্ধেবেলা যেহেতু আমার লাগবে সকালের মধ্যে পেলেও হবে একটু আচ্ছা তাহলে দেখছি আমি কারণ নাহলে কিন খুব সমস্যায় পড়ে যাবো আর বলছি যে যদি ধরুন আপনাদের ওই দোকানটা আমিও আগে অনলাইনেই নিয়েছিলাম এমনিই অফলাইনের কোন জায়গায় ঠিক আপনাদের ওই দোকানটা

হুম না আসলে বই তো আমার খুব লাগে টুকটাক এমনিই পড়ার জন্যও লাগে সেই কলেজ স্ট্রিট যেতে হয় তো ওই জন্যই ভাবছিলাম কাছাকাছি যদি ভালো কোনো বইয়ের দোকান থাকতো হুম হুম

না এর আগেও আমি নিয়েছি আপনারা যে টাইমে বলেন সে টাইমেই ডেলিভারি দিয়ে দেন সমস্যা হয় না তাও মানে কখনও তো আমি মানে গিয়ে ওখান থেকে নিই নি তো গিয়ে গিয়ে দেখলে অনেক বই দেখতেও পারবো আর নিতেও পারবো প্রয়োজন মতো ওই জন্যই আসলে জিজ্ঞাসা করলাম আর বলছি এই দামগুলো মানে এই বইগুলো তাও মানে এখন যে আমি দেবো অ্যাডভান্স করবো মানে কত টাকা টোটাল পড়ছে বইগুলো যদি একটু বলে দিতেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আচ্ছা রাখছি হ্যাঁ